পাখি দেখার জন্য আমার কিছু ঐতিহ্য আছে পাখি দেখার জন্য আমি গাছ লাগাতে পছন্দ করি এছাড়াও বাড়ির উঠোনে চাল ছড়িয়ে দিই বা কিছুক্ষেত্রে বাড়ির ছাদেও চাল ছড়িয়ে দিই ওই ফুলের টানে ফুলের যে মধু ওই মধুর গন্ধে বা টানে পাখি আসে এবং ওই যে দানাগুলো আমি ছড়াচ্ছি উঠোনে ওগুলোর টানেও পাখি আসে এবং এগুলি আমরা পাখি এইগুলো যখন বাড়িতে আসে পাখিগুলো তখন আমরা পাখি দেখতে পারি তো আমি এই ঐতিহ্যগুলোই পালন করে থাকি বাড়িতে পাখি দেখার জন্য বা পাকি ডেকে আনার জন্য বিশেষ করে পাখিকে দেখার জন্য